গত পনেরো দিনের মাথায় আমি পুরুলিয়া রিলায়েন্স স্টোর থেকে একটি মোবাইল ফোন কিনেছিলাম এর ব্যাটারি পনেরো দিনের মাথায় নষ্ট হয়ে গিয়েছে